চার লক্ষ একানব্বই হাজার একশো একাত্তর পাঁচ লক্ষ কুড়ি হাজার নশো ঊননব্বই ছয় লক্ষ একাশি হাজার আটশো ঊনসত্তর তিন লক্ষ পঞ্চান্ন হাজার নশো এগারো দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো ষাট